সাধারণ পশুদের মধ্যে বলতে গেলে কুকুর বিড়ালের কথা মনে হয় কুকুর যদি কামড়ায় বিড়াল যদি কামড়ায় তাহলে মানুষ যাকে কামড়াবে সে পশুদের মতনই আচরণ করবে সেই আচরণ বলতে কী কুকুরের মতন তো হাত মুখ পা হবে না তো মানুষের মধ্যে মানুষ যখন কথা বলবে তখন সে কুকুরের মতনই আচরণ করবে এভাবেই আমরা বুঝতে পারব যে এইভাবে পশুদের থেকে প্রভাবিত পাই সেগুলো হচ্ছে প্রতিরোধ করা প্রতিরোধ করতে হবে আমাদের যে পশুদের হাত থেকে কীভাবে রক্ষা করা যাবে বাড়িতে যদি কোনো পশুপালন করেন কুকুর বা বিড়াল রাখেন বা কোনো অন্য কোনো পোষ্য রাখেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং তাদের তাদেরকে কামড়াতে দেবেন না তাদেরকে দূর থেকেই সব কিছু করার ব্যবস্থা করবেন তাহলে এভাবেই আপনারা পশুদের হাত থেকে প্রতিরোধ পাবেন